হ্যালো হ্যাঁ বলুন হ্যাঁ বলুন হ্যাঁ আমি আসলে একটু বাইরে বা বেরিয়েছিলাম ফোনটা রেখে ভুলে গেছিলাম কেন কী হয়েছে ওর কেন হয়েছেটা কী ওর নাতো দিদি সেরকমতো ব্যাপার না বাড়িতে তো আমি বুঝতেই পারিনি নাহলে তো স্কুলে পাঠাতামই না হ্যাঁ এই এবার মনে হয় রোদে হ্যাঁ এই মনে হয় এই রোদে আসলে লু টু লেগে গেছে হয়তো যেতে গিয়ে সেইজন্য হয়তো আরো অসুস্থ ফিল করছে আমি জলদি শীঘ্রই আসছি স্কুলে এবং বাচ্চাটাকে নিয়ে আসছি হ্যাঁ দিন আচ্ছা আপনারা কি ওআরএস ওটা দিয়েছেন না না হ্যাঁ না না আমি উনি ঠিক আছে আমি কুড়ি মিনিটের মধ্যে স্কুলে পৌঁছে যাচ্ছি ঠিক আছে ধন্যবাদ আমাকে জানানোর জন্য